পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে মুক্তি সংকট আর্থিক ও সামাজিক সংঘর্ষের মধ্যে জীবনযাত্রা চলছে এই সমস্যা ও চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগনীতি রয়েছে যেমন দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকার গ্রামীণ অঞ্চলের বিভিন্ন গতিময় অর্থনৈতিক উন্নতি ও উন্নয়ন নিশ্চিত করতে চেষ্টা করছেন এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অর্থনৈতিক সাহায্য ইত্যাদির জন্য সরকারি সেবা প্রদান করা হচ্ছে তারপর হচ্ছে শিশুসাথী পশ্চিমবঙ্গের শিশুসাথী প্রকল্পের মাধ্যমেও সরকার শিশুদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে বিশেষভাবে কাজ করছে এই প্রকল্পের মাধ্যমে বোম বেয়ার্ড শিশুরা শিক্ষার্থী কর্মী সহায়তা প্রাপ্ত বাচ্চাদের জন্য শিক্ষা এবং স্বাস্ত্যসেবা প্রদান করা হচ্ছে এছাড়া হলো যুবশ্রী পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সরকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান এবং উন্নতির সুযোগ সৃষ্টি করছে এই প্রকল্পের মাধ্যমে যুবকরা উদ্যোগী হতে পারে কৌশল অর্জন করতে পারে স্বয়ংসেবা বা ব্যবসা শুরু করতে পারে এবং আর্থিক সাহায্যও পেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত উন্নতি পশ্চিমবঙ্গ সরকার পরিবেশগত উন্নতি ও প্রদর্শন নিয়ন্ত্রণের জন্যও একটা প্রকল্প চালিয়ে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে সাতে বিভিন্ন উদ্যোগ নীতিও প্রচুর সরকার প্রচুর প্রয়াস করছে পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগগুলির এই সমস্যা ও চ্যালেঞ্জগুলির মোকাবিলার প্রধান ভূমিকা পালন করে এবং রাজ্যের উন্নতি এবং উন্নতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার গুণগত মান উন্নত করতে সাহায্য করছে